আমি এক এমন একটা বই পড়েছি যে ভূতের বই যে অ্যা প্রথমে ভাবছিলাম আমার ভাল লাগবে না কিন্তু আমি বইটা পড়তে পড়তেই আমার অ্যা খুবই ভালো লেগেছে যে লোকে বলতো যে ভূতের বই পড়লে না কি ভয় লাগে বা আচমকা লাগে বা গা শিরশির করে না ওই বইটা পড়ে আমার তেমন কোনো কিছুই মনে হয়নি বইটা পড়তে পড়তে আমার খুবই ভালো লেগেছে প্রথমে ভাবছিলাম পড়বো না পরবর্তীকালে বইটা পড়েছি পড়াতে আমার খুবই ভালো লেগেছে কোনো ভূতের ভয় বা কোনো কোনো কিছুতেই আমার কোনো ভয় লাগেনি